আমি ছোটোবেলায় স্কুল থেকে অনেক জায়গায় গিয়েছিলাম তার মধ্যে দীঘা চিড়িয়াখানা বেস্ট লেগেছিলো যেমন ছোটোবেলায় মার হাত ধরে তো গিয়েছিলাম এই চিড়ি যেমন চিড়িয়াখানায় গিয়ে আমি বিভিন্ন রকম জন্তু বাঘ দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে যেমন চিড়িয়াখানা খুব ভালো লেগেছে যেমন আমার যেমন দীঘাও যেরকম গিয়েছিলাম দীঘার মধ্যে যে একটা আলাদা ফিল ফিলিং এসছিলো যেমন যে সমুদ্রটা আমার খুব ভালো লেগেছিলো ছোটোবেলায় ঘুরতে আমার খুব ভালো লেগেছিলো মা মা বাবার হাত ধরে ঘুরেছিলাম এবং নবদ্বীপেও গিয়েছিলাম স্কুল থেকেই নিয়ে গিয়েছিল তাই গিয়েছিলাম আমার ভালো লেগেছিলো খুব সুন্দর লেগেছিলো আনন্দ ফিল্ড হয়েছিলো বা আমি খুব আনন্দিত হয়েছিলাম ছোটোবেলায় খুব খুব আনন্দিত হয়েছিলাম বা আমি এই যেসব জায়গায় ঘুরেছি খুব ভালো লেগেছে